আমার বাড়ির উঠানে পাখিরা আসে আমি খাওয়ার খাবার দিয়ে রাখি জলখাবার দিয়ে রাখি যার কারণে পাখিরা এসে খায় এবং আমি যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন প্রতিদিন সকালে করে পাখিরা আসত এবং আমি তাদেরকে খাবার দিতাম এবং তারা সেই লোভে খাওয়ার খাওয়ার লোভে প্রতি রোজই আসত এবং চলে যেত এখন আমি গ্রামে থাকি না শহরে থাকি এবং পাখিরাদের আমি সবসময় যখন আমি খাদ্য দিয়ে রাখি তারা সবসময় এসে খেয়ে চলে যায় এবং আমি যখন ঘুমাই সকালে উঠতে পারি না তখন ওই পাখিদের কিচিরমিচির আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায় তখন আমি তাদেরকে আবার খাওয়া দিই এবং জলখাবার দিই এবং তারা সবসময় আসে এসে খেয়ে চলে যায় এই আর আর